আমাদের এলাকায় বিশেষভাবে অনেকগুলো দোকান অনেকগুলো রেস্তরাঁ আছে তার মধ্যে কিছু কিছু কিছু রেস্তরাঁ যেগুলো খুবই নামকরা তেমন সাতবাহার রুচিতম এবেলা ওবেলা এই রেস্তরাঁগুলি খুবই উন্নত মানের এবং এখানে খাবারগুলি খুবই ভালো ও সাশ্রয়ী খাবার দেয় এখানে অনেক কম দামে সুলভ মূল্যের খাবার পাওয়া যায় যেমন এখানে চিকেনটা খুবই সস্তায় পাওয়া যায় এবং ভালো অনেক লোক ভিড় জমায় এই দোকানের চিকেন কষা চিকেন চাপ খাওয়ার জন্য তাছাড়া মটন মাছ এগুলোর তরকারি খুবই ভালোভাবে করে মাছের ঝালটা খুব সুন্দর করে মাটন কষা খুবই সুন্দর যার কারণে এখানে আমাদের প্রায় মানুষজনই ওই রেস্তরাঁতে খেতে যায় এবং অনেক পর্যটকরা যখন বাইরে থেকে আসে তারাও এই রেস্তরাঁতে খেতে পছন্দ করে কিছু কিছু পর্যটকরা আসে যারা এই দোকানের বা রেস্তরাঁর নামগুলি খুব চেনা হয়ে গিয়েছে তারা এই রেস্তরাঁতে খেতে পছন্দ করে তাছাড়াও আমরাও যাই এখানে মুসুর ডাল বা আচারটা খুব ভালো ভালো করে এবং খুব সুস্বাদু এখানের খাবার এই রুচিতম সাতবাহার এগুলো খুব ভালোভাবে অনেক খাবার বিক্রি করে খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় তাই এই এলাকায় বিক্রি করার জন্য এদের নামগুলো অনেক উন্নত এবং সবারই মুখে মুখে এদের নামগুলো প্রকাশিত হয়